হ্যাঁ বলছি এটা বর্ধমান নার্সিং কলেজ বলছো হ্যাঁ বলছি যে আমার আমার মেয়ে এইচএস পাশ করেছে তো ও ওকে নার্সিংয়ে ভর্তি করাবো তো আপনাদের এখান মার্কস মাধ্যমিকে ভালোই করেছিলো এইচ এসে প্রায় সেভেন্টি ফাইভের ওপরে আছে আপনাদের ক্রাইটেরিয়াগুলা কী কী আছে এন্ট্রান্স এক্সাম দিয়েছিলো সরকারিতে তো সেটাতে হয়নি গভমেন্টে তো বেসরকারিতেই ভর্তি করাতে হবে তো কীরকম ক্রাইটেরিয়া আপনাদের কলেজে আছে সেরকম বলুন কী কী লাগবে

হুম ও তো আপনাদের এক্সাম কি হয়ে গেছে না

ও বেশ আপনাদের কি এক্সামটা হয়ে গেছে না হবে ও আর কীরম লেবেলের লেবেলের

আচ্ছা ফিজটা কীরকম আপনাদের ওখানে হুম বলুন আপনাদের ফিজটা কত নেওয়া হয়

ও বেশ ঠিক আছে ও বেশ এ নার্সিং করার পর প্লেসমেন্ট কীরকম আছে

আচ্ছা আপনাদের এক্সামটা কবে হবে ও বেশ ঠিক আছে